প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় খেলাধুলা একটি যথেষ্ট উল্লেখযোগ্য মানসিক এবং বিনোদনের মাধ্যম বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষ সারাদিন নিজেদের দৈনন্দিন কাজকর্মের পর বিকালে খেলার মাঠে একত্রিত হয় এবং বিভিন্ন এলাকার মানুষ বিভিন্নরকম খেলার সঙ্গে যুক্ত খেলা খেলাধুলা করে থাকেন সেখানে বিভিন্ন জায়গার ক্ষেত্রে ক্রিকেট ফুটবল ভলি বিভিন্ন রকমের তো যে সমস্ত ব্যক্তি খেলাধুলার বয়স রয়েছে এবং খেলাধুলার শারীরিক সক্ষমতা রয়েছে তারা খেলাধুলার মাধ্যমে বিনোদন এবং বিনোদন করে থাকেন এবং মানসিকভাবে চাপও পোষণ করে থাকেন এবং যেই সমস্ত ব্যক্তির শারীরিকভাবে খেলাধুলার যথেষ্টভাবে অক্ষম সেই সমস্ত ব্যক্তিও খেলার মাঠে বিকালের সময় বসে থেকে তাদের খেলা দেখেন এবং এইভাবে তারা মানসিক চাপ এবং বিনোদন গ্রহণ করে থাকেন এছাড়া বিচ্ছিন্ন এলাকায় জনসংযোগের জন্য খেলাধুলা একটা বিশেষ উল্লেখযোগ্য মাধ্যম বিচ্ছিন্ন এলাকার ক্ষেত্রে গ্রামীণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম খেলাধুলা দিয়ে থাকে এবং সেখানে একাধিক মানুষের জনসমাগম ঘটে এবং সেই জনসমাগম ঘটার দ্বারা সেখানে তারা তাদের বিভিন্ন ব্যক্তি ব্যক্তি রাজনৈতিকতায় রাজনৈতিক কার্যক্রম ক্লাব তাদের বিভিন্ন রকমের সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন কোচিংয়ে তাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হিসাবেও ব্যবহার করতে পারেন এই গ্রামীণ বিচ্ছিন্ন এলাকায় খেলাধুলা খেলাধুলাকে